আমি হ্যাঁ আপনি কি প্রধান শিক্ষিকা বলছেন আচ্ছা আচ্ছা দিদি আমি রিয়া চক্রবর্তীর মা বলছিলাম এই রিয়া ধরুন গতকাল ঐ পাড়াতেই খেলতে গিয়ে যাই হোক পড়ে গিয়ে ওর পাটা ভেঙে গেছে তা দেখুন সামনে তো পরীক্ষা ও তো পরীক্ষা দিতে যেতে পারবে না এখন স্কুলে যাওয়া বন্ধ যার জন্যে আজকে স্কুলে পৌঁছতে পারেনি তা আমি ওর ছুটির আবেদন করছি কীভাবে করবো দিদি আপনি আপনাকে একটু বলে দেবেন আচ্ছা কিন্তু দেখুন ওর তো পা ভেঙে গেছে তা আপনি যদি আপনাকে আমি আবেদন করছি যদি আপনি চেষ্টা করে পারেন তাহলে ওর একটু ছুটি মঞ্জুরটা করে দিতেন তাহলে ভালো হতো ও এখানে পাড়াতে কালকে কবাডি খেলতে খেলতে হট করে পড়ে গেছে দিয়ে পরে পাটা ভেঙে গেছে কি করবো বলুন বাচ্চার মন বাচ্চারা একসাথে খেলছিলো তা খেলতে খেলতে দিদি পড়ে গেছে তা এখন তো ধরুন চিকিৎসাধীন রয়েছে হ্যাঁ হ্যাঁ ওর ওষুধ চলছে ওর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে তা ওটা ধরুন এখন তিন মাস তো সময় দিয়েছে সামনে পরীক্ষা না না আমি তো সেটাই আপনার কাছে জিজ্ঞাসা করছি যে কোনটা করলে ভালো হয় আপনি যদি আমাকে বলেন তাহলে আমি খুব উপকৃত হবো

সেটা যদি দিদি ও যদি ঘরে বসে পরীক্ষাটা দেয় সেটায় কি কোনো অসুবিধা হবে

সে তো ধরুন ও তো পায়ে যেহেতু প্লাস্টার ও যাবে কী করে আমি না হয় যাবো ওর কাগজপত্রগুলো সব নিয়ে যদি আপনি একটু দিদি ছুটিটা মঞ্জুর করতেন তাহলে ও ভালো হতো তাহলে স্কুলে না গিয়ে আচ্ছা হ্যাঁ দেখুন কমিটির থেকে কী বলছে হ্যাঁ তাহলে আমার খুব উপকৃত হয় আচ্ছা ধন্যবাদ